আমি একবার একটা শিল্প প্রদর্শনী দেখেছিলাম যেখানে মাটির শিল্প প্রদর্শনী মাটির বিভিন্ন জিনিস তারা তৈরি করছিল আমি তাদের সম্পর্কে মনে করি যে এটি একটি ভীষণ কঠিন কাজ কারণ শিল্প প্রত্যেকটি শিল্পের একটা সত্য থাকে এবং তার সত্ত্বা আমরা তাদেরকে সম্মান দিচ্ছি এবং তারা সব সময় হয়তো সঠিক সম্মান পেয়ে থাকে না কিন্তু আমার মনে হয় তাদের সঠিক সম্মান দেওয়া উচিত এবং তাদের সম্পর্কে মনে করি তারা খুবই কষ্ট করে তাদের জীবনযাপন রুজিরোজগার করে তবে এই কাজগুলো খুবই কষ্টসাধ্য আমি এখনও পর্যন্ত দেখিনি এরকম হল হাতের কাজের কোনও প্রদর্শনী বা শিল্প হাতের কাজ বিভিন্ন ধরনের হতে পারে তো আমি হাতের কাজের প্রদর্শনী বা শিল্প দেখতে চাই কারণ আমার ওই হাতের কাজ শিখতে বা আমি ওইসব জিনিস সম্বন্ধে তো জানতে আগ্রহী তাই আমি ওটাই শিখতে বা দেখতে চাই মানে বিশেষ করে দেখতে চাই